আমার এলাকায় দশম শ্রেণির পর শিক্ষার্থীদের শিক্ষাগত পছন্দ তারা উচ্চ মাধ্যমিকের পর পড়াশুনা করতে পারবে তারপর তারা কলেজে গ্রাজুয়েশান করতে পারবে পোস্ট গ্রাজুয়েশান করতে পারবে সেটা তারা কী বিষয় নিয়ে পড়বে সেটা তারা নিজেই ঠিক কোত্তে পারে যে বিষয় নিয়ে ইচ্ছা সে বিষয় নিয়ে তারা পড়াশুনা করতে পারবে আমরাও ছোটো থেকে এইভাবেই পড়াশুনা করে এসেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান মাস্টার ডিগ্রি পি এইচ ডি কেউ যদি বি এড করতে চায় সেটাও করতে পারে আর তাদের যদি পড়ার আরও ইচ্ছা তারপর তারা সেটাও করতে পারে